খোলা জলে সাঁতার কাটার আগে আমাদের জেনে নেওয়া উচিৎ যে সেই জলে কোনোরকম কোন প্রাণীর উপদ্রব আছে নাকি যেমন জলচর প্রাণী সাপ কুমির অন্যান্য জলচর পোকা যেমন জোঁক যদি থাকে তাহলে আমাদের সেই সমস্ত জল থেকে দূরে থাকাটাই উচিৎ যদি বড়ো জলাশয়ে সাঁতার কাটার কথা বলা হয় তাহলে আগে আমাদেরকে সাঁতার ভালোভাবে জানতে শিখতে হবে যদি আমরা সাঁতারের সাথে সাথে যদি জলের উপরে ভেসে থাকা না জানি তাহলে বড়ো জলাশয়ে আমাদের নামা উচিৎ নয় কারণ বড়ো জলাশয়ে অনেক বড়ো হয় সেখানে একটু দূর যাওয়ার পরেই পায়ের নীচে মাটি আর পাওয়া যায় না তাই সেই সময় যদি আমরা জলের উপরে ভেসে থাকার কৌশল না জেনে থাকি তাহলে আমরা নিঃসন্দেহে জলের নীচে ডুবে মরব তাই আমাদের নিরাপদে থাকাটা খুবই উচিৎ এছাড়াও জলের যখন খুবই বড়ো হয় জলাশয়টা তখন তাদের নীচে খুবই পুরোনো শিলা বা পুরোনো শৈবাল অনেক কিছু থাকে যেখানে পিছল খেয়ে পরার বা সেইখানে আমাদের হোঁচট খাওয়ার অনেকরকম সম্ভবনা থাকে সেই চোট থেকে আমদের বেঁচে থাকা উচিৎ এবং সাবধানে সাঁতার কাটা উচিৎ